নমস্কার আমার নাম বিশ্বজিৎ মন্ডল আমাদের আমার বাড়ি হচ্ছে হিঙ্গলগঞ্জ বর্তমানে আমি বাড়িতেই আছি কিন্তু আমি জোমাটো থেকে একটা খাবার অর্ডার করেছিলাম আধ ঘণ্টার মধ্যে আসার কথা ছিল কিন্তু সেই খাবারটা আসেনি সেই কারণে আমার পেমেন্টটা করে দিয়েছিলাম কিন্তু পেমেন্টটা এখনও আসেনি কী কারণে আসেনি সেটা আমি জানি না কিন্তু ওনারা বলল যে পাঁচ থেকে ছ দিনের মধ্যে আপনার পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে কিন্তু এখনও ঢোকেনি সেই জন্য আমি কার কাছ থেকে কীভাবে এই টাকাটা ফেরত পাব সেই বিষয়ে আমি কিছু তথ্য জানতে চাই আশা করি এই তথ্য সম্পর্কে আপনারা কিছু আমাকে জানাবে